আমার এলাকায় কোনো শিল্প কারখানা নেই এবং যেখানে আছে সেখানে উন্নয়ন প্রযুক্তি খুবই ভালো এবং সেখানে খুব ভালো মানের প্রযুক্তির কাজ করা হয় এবং সেখানে ডিজিটাল মিডিয়া কার্যত ব্যবস্থা খুবই ভালো এবং থ্রি ডি পেন্টিং পর্যন্ত হয় এবং সেখানে বিভিন্ন ধরনের কারখানা থেকে মানুষ বিভিন্ন ধরনের কাজ শিখতে পারে এবং বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে তারা বিভিন্ন ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় এবং শিল্প করখানা থেকে মানুষ বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ হয় এবং কর্মী নিয়োগের ফলে মানুষ বিভিন্ন কাজে প্রযুক্তি হয় এবং সেখান থেকে তার কাজ শিখে মানুষ এক একটা জায়গায় প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারা নিজেদের পায়ে দাঁড়ায় এবং নিজেদের পায়ে দাঁড়ানোর ফলে এই যে এদের খুব কার্যকলাপে সঞ্চারিত করে সঞ্চারিত করার ফলে নিজেদেরকে খুব কাজে যুক্ত করে এবং যুক্ত করে তারা এক এক জায়গায় এক এক নামের উন্নত মানের প্রযুক্তি তৈরি করে এবং প্রযুক্তি তৈরি তৈরি করে এক একটা কারখানায় যুক্ত হয় এবং কারখানা থেকে তারা কাজ করে নিজেদের পায়ে দাঁড়ায় এবং নিজেদের পারিশ্রমিক হিসেবে তারা কোনো টাকা পায় এবং তাদেরকে খেতেও দেওয়া পর্যন্ত হয় তারা যে খাবার দাবার খায় সেখান থেকে তাদেরকে দেওয়া হয় এবং তারা খুব ভালো মানের কাজ করতে পারে কাজ করার ফলে তার একটা কাজে যুক্ত হয়ে পড়ে এবং যুক্ত হয়ে যাওয়ার ফলে তারা সেই কাজের সঙ্গেই যুক্ত হয়ে তারা নিজেদের প্রতিষ্ঠিত হয়ে এক এক জায়গায় প্রতিষ্ঠা সাফল্য করে সাফল্য করার ফলে তারা নিজেদের নিজেদের পারিশ্রমিক হিসেবে কোনো কিছু টাকা পায় এবং টাকা পাওয়ার ফলে তারা নিজেরা নিজেদের মতো সঞ্চয় করতে পারে এবং নিজেরা ওই কাজের প্রতি আরো আগ্রহশীল হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের বিস্কুট কারখানা থেকে তেল কারখানা থেকে এবং মোবিল পেট্রোল ডিজিটাল পেট্রোল হিসেবে যে বিভিন্ন ধর রপ্তানি বা যেখানে বিভিন্ন ধরনের মুড়ি ভাজা কারখানা থাকে যেখানে চাল কারখানা থাকে যেখানে ভুট্টা কারখানা যেখানে খাবার দাবারের কারখানা থাকে সেই কারখানা থেকে মানুষ অনেক কিছু খাবার দাবার তৈরি করে এবং তারা যদি না সেই কারখানা তৈরি করে আমরা সেই খাবার দাবার পাব না বা আমরা সেই খাবার খেতে পারব না বা সেই খাবার যদি না ভালো সুস্বাদু মানের হয় মানুষ কি মুখে তুলবে তুলবে না বিভিন্ন ধরনের ওষুধের কারখানা আছে সেখানে মানুষ ওষুধ তৈরি করছে এবং সেখান থেকে মানুষ ওষুধ তৈরি করে মানুষ সেই ওষুধগুলোও খাচ্ছে এবং মানুষের কাজে যেয়ে পৌঁছচ্ছে এবং বিভিন্ন ধরনের নার্সিংহোমে হসপিটালে বিভিন্ন ধরনের চিকিৎসা ক্ষেত্রে সেখানে মানুষ অনেক রকমের ওষুধ পাচ্ছে এবং সেই কারখানাগুলো যদি না ওষুধ তৈরি করত আমরা কি সেই ওষুধগুলো পেতাম পেতাম না এবং বিভিন্ন ধরনের কারখানা খুব অবশ্যই খুব ভালো এবং তারা সেই কারখানায় কাজ করুক কাজ করে তারা নিজেদের পারিশ্রমিক পাক এবং বিভিন্ন ভালো মানের উন্নত মানের খাবার তৈরি করুক